আমার স্বামী পশু কিনে আনেন কোথায় থেকে আনেন আমি ঠিক বলতে পারি না তবে আমার বাড়িতে হাঁস মুরগি গোরু ছাগল এ চারটি প্রাণী আছে যখন যেইরকম দাম যায় আমি সেইরকমভাবে দামে বিক্রি করি আর এই বিক্রি করেই টাকা নিয়ে আমার সংসারই চলে